আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল আমার কর্মজীবনে প্রবেশ অর্থাৎ কৃষিকাজকে নিজের জীবনের অঙ্গ করে নেওয়া যখন আমি লকডাউনে বাড়িতে বসে ছিলাম তখন কীভাবে এই পেশায় প্রবেশ করলাম সেই গল্পই বলি এই বিষয়ে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল আমার ঠাকুরদা কারণ তিনিও পেশায় একজন কৃষক এবং এভাবেই আমি এই জীবনে প্রবেশ করি এবং প্রথম বার ফসল ফলাই এবং সেই আনন্দ আমার চোখে মুখে দেখা যায় এবং ধীরে ধীরে আমি এই কৃষিকাজে আরও ওতপ্রোতভাবে জড়িয়ে যাই এবং বড়তে আরও বড় বড় যে ফসলগুলি আমাদের দেশে কম হয় সেই ফসলগুলি চাষ করারই ইচ্ছে আমার আছে